হ্যালো হ্যাঁ এটা কি ট্রাভেল এজেন্সি থেকে বলছেন আপনি হ্যাঁ আপনাদের এখান থেকে কি ঘুরতে নিয়ে যাওয়া হয় হ্যাঁ আমরা চার পাঁচজন রয়েছি আমরা দার্জিলিং যেতে চাই আচ্ছা আমরা পরের মাসেই যেতে চাই আচ্ছা আপনাদের বাজেট কতো বা কতো দিন ঘুরুন ঘোরান একটু যদি বলেন আচ্ছা ম্যাম বাজেটটা একটু কম করা যায় না আচ্ছা আপনি আমাকে তাহলে হোয়াটসঅ্যাপে অ্যাড্রেসটা পাঠাবেন আমি আপনার সাথে দেখা করে নেবো সময় করে আচ্ছা থ্যাংক ইউ ম্যাম ফর ইওর ইনফরমেশান ঠিক আছে তাহলে হ্যাঁ রাখছি